আমাদের জেলার সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল গাছ লাগানো এবং জল সংরক্ষণ করা এই উদ্যোগগুলির জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু তারপরেও আমরা অনেক সাফল্য অর্জন করেছি এই গাছ লাগানো এবং গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই তার দ্বারা আমাদের বাস্তুতন্ত্র অনেকটাই উন্নত হয়েছে আমরা প্রতিনিয়ত দেখাশুনা করছি যাতে গাছ ভালোভাবে বড়ো হতে পারে এবং জল সংরক্ষণ ভালোভাবে হয় বেশি জল অপচয় যাতে না হয় সেটাও আমরা দেখে চলেছি এবং এই গাছ লাগানো এবং জল সংরক্ষণের দ্বারা আমাদের বাস্তুতন্ত্র অনেকটাই এগিয়ে গেছে এবং আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে গাছের কোনো ক্ষতি যাতে না হয় এবং জল কম অপচয় হয় আমরা প্রতিনিয়ত এই পরিচর্যা করে চলেছি আমাদের জেলায় আমরা নিজেদের থেকে বেশি গাছ এবং জল যে বেশি খরচা না হয় সেটা আমরা দেখে চলেছি